না এখানকার এলাকার হাসপাতালগুলি প্রযুক্তিগতভাবে উন্নত নয় কারণ এখানে শুধু সাধারণত জ্বর সর্দি কাশি আর হচ্ছে পায়খানা বা পেচ্ছাপ এসব নিয়ে চিকিৎসাটা ভালো হয় আর গর্ভবতী মহিলারা আসে বাচ্চা প্রসবের জন্য তাই লেবার রুম বাচ্চাদের জন্য বাচ্চা প্রসব করার জন্য ইমারজেন্সি একটা রয়েছে কিন্তু এমনিতে যে ব্লাড পরীক্ষা বা সমস্ত কিছু পেচ্ছাপ পরীক্ষা ইসিজি এসব কোনো পরীক্ষার কোনো কিছু মেশিন এই হাসপাতালে কিন্তু নেই আর এখানে তেমন কিছু উন্নত কোনো কিছুই নেই আর হচ্ছে তার মধ্যে সুবিধা এটাই যে হঠাৎ করেই যখন যাওয়া হয় ওই ইয়েতে হাসপাতালেতে কিন্তু ডাক্তারবাবু না থাকলেও নার্স দিদিরা কিন্তু আমাদের হচ্ছে চিকিৎসা করে চিকিৎসা বলতে জ্বর হলে হয়তো প্যারাসিটামল ট্যাবলেট দিই কাশি হলে কাশির ট্যাব সিরাপ দিই তো এইসবগুলো বা পায়খানা হলেও ইলেকটিব পাউডারের জল মানে ইলেকটিব পাউডার বা হচ্ছে সমস্ত কিছু গ্যাস অম্বলের যেগুলো রয়েছে ডাইজিন আরে সেই সব কিছু দিই তো এটুকুই সুবিধা আমরা এই হাসপাতাল থেকে পেয়ে থাকি